কিছুদিন আগে একটি ছবি এঁকেছিলাম বটে এই ছবিটি পেনে বল পয়েন্ট পেন যেটাকে বলা হয় আজকাল মানে ডট পেন যেগুলিকে আমরা বলি সেই পেনে আঁকা একটি সাদা কাগজের উপরে একজন মহিলা একটি গাছের তলায় বসে আছে এবং ওটা একটা একটা মানে সরলরেখার উপর দিয়েই আঁকা হয়েছিল ছবিটিকে এই যে ফেসবুক নামক যে ইয়েটা রয়েছে সোশ্যাল মিডিয়া যাকে বলা হয় সেখানে দেওয়ার পরে তাতে প্রচুর আমাদের মতামত এসেছিল এবং ছবিটার একটা গভীর তাৎপর্য ছিল যে ছবিটার মধ্যে এই মহিলার আকুতিটা একটা কিছু বলতে চেয়ে তার একটা মানসিক অসুবিধে ছিল যেটা আমি ছবিটাতে ভেবে আঁকিনি কিন্তু সেই ছবিটা তার ওটাতে ব্যক্ত হয়েছিল সেটি দেখে প্রত্যেকের একটা অস্বভাবিক তাঁদের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তো এই ছবিটা আমাকে খুব আমার কাছে বিশেষ ভাবেই তাৎপর্যপূর্ণ হয়ে থাকল